আজ ভারত যে সব সমস্যার মুখোমুখি হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল করোনা মোকাবিলা এই করোনা মোকাবিলায় ভারতবর্ষের বিভিন্ন ধরণের বিভিন্ন জায়গার মানুষের মধ্যে বিভিন্ন ধরণের সমস্যায় আক্রান্ত হয়েছে এই করোনা সমস্যার জন্য আমাদের ভারতবর্ষে পড়াশোনার প্রভাব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আম ব্যবসা বাণিজ্য তথা পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ধরণের ক্ষয়ক্ষতি এবং পিছিয়ে পড়েছে এই করোনা সমস্যা দেখার জন্য বিভিন্ন ধরণের ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে এবং তার মধ্যে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন উল্লেখযোগ্য এই ভ্যাকসিন দেওয়ার ফলে মানুষের মৃত্যুর হার ক্রমশ কমেছে এবং আমাদের ভারত তথা দেশের বাইরের বিভিন্ন জায়গাতে এই ভ্যাকসিনের টিকা প্রদান করা হয়েছে এছাড়াও ভারতে আমাদের যে পেট্রোল পাম্প বা ডিজেলের পাম্প আছে সেখানে আমাদের তেলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে এবং এই করোনা মোকাবিলাতে বিভিন্ন ধরণের যেসব ছোট ছোট হাট বাজার বা ব্যবসা বাণিজ্য রয়েছে সেখানে মূল্যবৃদ্ধি হয়েছে এবং ছেলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিয়েছে তারা ঠিক মতো করে ইস্কুলে পড়াশোনা করতে পারছে না তার কারণ হচ্ছে তাদের যে পড়াশোনার একটা লিমিটেশন ছিল যেটার মধ্যে তারা পড়াশোনা করত সেই লিমিটটা তারা হারিয়ে ফেলেছে ফলে তাদের মধ্যে সেই কম্পিটিশনে আসার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটা তারা হারিয়ে ফেলেছে এবং গার্জেনদের মধ্যেও সে ধরণের অনেক ধরণের সমস্যা দেখা দিয়েছে ফলে আমাদের দেশ বর্তমানে অন্যান্য দেশের থেকে পিছিয়ে পড়েছে